হ্যাঁ হ্যালো হ্যাঁ আমি বাড়ির মালিক বলছি আপনি কি বাড়িতে ফিরে ফিরেছেন তো বলছি এবার তো পুজোর ছুটি পড়বে মনে হয় নাকি বাড়ি যাবে তো ও মা মা এখন কেমন আছেন আচ্ছা ডাক্তার দেখানো হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা তো তুমি এর মধ্যে আসছো তো পুজার আগে ও আমার বলতে এমনি খারাপ লাগছে কিন্তু তার আগে একটু বাড়ি ভাড়াটা মানে রেন্টটা দিলে ভালো হত অসুবিধা নেই তো ও আচ্ছা তাহলে লাস্ট কখন দিয়েছো আমি একটু খাতাটা দেখবো হ্যাঁ আমি পরে জানাবো সম্ভবত দু মাসের মতো আছে হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আরে আসলে আমারও ওই বাড়ি ভাড়ার ওপরে একটু নির্ভর করতে হয় তো ঠিক আছে হ্যাঁ না বলতাম না ভাবলাম যে দেখি একটু হ্যাঁ পুজো আসছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আ সে হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি যে কোনো অসু অসুবিধা হচ্ছে বা তো যাই হোক ফোনটা করলাম বলে কিছু মনে করো না হ্যাঁ হুম হুম হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর মাকে একটু সুস্থ দেখে এসো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হুম হুম